অর্ণববাবু কেমন আছেন ও আচ্ছা আচ্ছা আমিও শুনছিলাম আমাদের কিছু স্টুডেন্টের কাছ দিয়ে তারা অনেকে এটা নিয়ে বলাবলি করছিল তো ব্যাপারটা কী আমি মানে আপনার আমাদের স্কুলে যে এ শিশু দিবস হয় পালন হবে আপনি এটা যৌথভাবে করতে চাইছেন আচ্ছা আচ্ছা না না আপনার আপনার উদ্যোগটা বেশ ভালো এ যেহেতু আমরাও ওরকম একটা করতে চাইছিলাম কিন্তু আমাদের উদ্দেশ্য যেহেতু এক তো তাহলে এটা যদি এক জায়গায় অনুষ্ঠানটা করা যায় তাহলে এটা ভালো ফ্রুটফুল হবে এটা অনেক ভালো হবে জিনিসটা হুম হুম

আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ঠিক আছে আপনার ভাবনাটা ভালো এবং এটা বাস্তবে হলে খুবই ভালো হবে আমিও সহমত পোষণ করছি এবং আমি সেভাবে অ্যারেঞ্জমেন্ট করছি যাতে আমার এখানের বাচ্চাগুলোকে আপনার ওখানে ভালোভাবে নিয়ে যাওয়া যায় এবং আমি গার্জিয়ানদেরকেও জানানোর চেষ্টা করব যাতে বেশি সংখ্যক গার্জিয়ান সেখানে অংশগ্রহণ করে ও কে থ্যাংক ইউ